হ্যাঁ এই মোটামুটি চলছে বিচ্ছিরি অবস্থা বলো তুমি কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার বাড়ির সব ভালো তো আর বলো না যাচ্ছে তাই কপালে হাত পুড়ছে বৃষ্টি ফিস্টির নাম নেই কি চাষ করবো কি তাহলে সে তো ওই আমারও তো আমারও তো আর এক জিনিস ওই কি হবে কি পাবো এই এই আমার যদি জলেতেই এত খরচ হয়ে যায় কি পাবো যাচ্ছে তাই অবস্থা এ একই ব্যাপার কবে রুইবো কবে কি পাবো কবে কি ইয়ে আর এত জল খরচের এত জল খরচে যদি টাকা চলে যায় কি ধান পাবো যাচ্ছে তাই অবস্থা না না বৃষ্টি ইয়েতে ভাবছি তাই এই ভাবছি এই জল নিয়ে করতে হবে তার কারণ হচ্ছে আর কতদিন ফেলে রাখবো আরে খরা হচ্ছে খর মতন হয়ে যাচ্ছে না মাটি ফেটে যাচ্ছে তো আমাদের আমাদের এই গরীব চাষিদের ক্ষেত্রে না জল না হলে আমাদের পক্ষে সম্ভব নয় আমরা মরে যাবো বীজ তোলাও তো হয় নি তাহলে কি অবস্থা বলছি তো মানে না না এই সন্ধেবেলায় সব বসে এই গল্প টল্প করছি সবারই এই আরও বন্ধু বান্ধব ওদেরও চিন্তা একই কী করবো না করবো না ভাবছি আর দুদিন ওয়েট করবো দুদিন তাও তো বুঝতে পাচ্ছি না

ও আচ্ছা আচ্ছা আচ্ছা না না ভালো করেছো ভালো করেছো ভালো করেছো